হ্যাঁ দাদা আমি চৌধুরী ট্রাভেলসের এজেন্সির সাথে কথা বলছি তাই তো হ্যাঁ কাল রাতে আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল আমি সেই আপনার একটা ড্রাইভারের সাথে কথা বলে আপনি বললেন না আপনি কা আপনার ক্যাব আমাদেরকে দেবেন আমাদের একটু যাওয়ার ছিল আমাদের কাছাকাছি বাড়িতে হ্যাঁ তো সেই সময় আপনি যেই ভাড়াটা আমাদেরকে বলেছিলেন আজ আপনার ড্রাইভার এসে তার চেয়ে বেশি ভাড়া বলছে দাদা হ্যাঁ উনি বলছেন যে অতটা জায়গা যাওয়ার জন্য ওনার যেই ভাড়াটা আপনার সাথে আমার যে বিষয়ে কথা হয়েছে ভাড়া নিয়ে সেটা নাকি যথেষ্ট হবে না তাই জন্য উনি বলেছে যে তার চেয়ে বেশি ভাড়া দিতে হবে কিন্তু দাদা দেখুন আমি তো কালকে আপনার সাথে ফোনে কথা বললাম এবার আমরা তো রেডি না আমরা তো এবার বেরোব তো এখন যদি উনি এভাবে এতটা টাকা বেশি বাড়িয়ে চায় তাহলে কী করে হবে বলুন তো তাহলে তো অসুবিধা হয়ে যাবে না কারণ আমার ওনার ব্যাপারে আর ওনার কথাবার্তার ব্যাপারেও যথেষ্ট অভিযোগ আছে কারণ কালকে আপনার সাথে যখন কথা হয়েছে আপনি যখন যেটা কথাটা আমাকে বলেছেন সেই কথাটা অন্যটা উনি বলছেন আর উনি বলছেন যে ওই ভাড়ায় উনি যেতেই চাইছেন না আর আমি তো আপনার সাথে যেভাবে কথা হয়েছে যেহেতু আপনি আপনি এজেন্সির লোক তো আমি আপনার সাথেই কথা বলেছি না তো আমি তো এখন কোনোভাবেই ওনার ভাড়াটায় ওনাকে দিয়ে যেতে চাইব না কারণ আমি যা ড্রাইভারের কথা মতো তো যাওয়া যাবে না না কারণ উনি যেটা বলছেন সেটা তো আমার পক্ষে দেওয়াও সম্ভব নয় আর তার চেয়েও বড় কথা আপনার সাথে কাল তো আমার কথা হয়েই গিয়েছে তাই জন্য আমি আর ও ওটা দিতে পা আপনি একটা কাজ করুন আপনি ওনার নামে একটা কমপ্লেন লে লজ করুন তো কারণ উনি দেখুন কী করে কারণ উনি আমাদেরকে এভাবেই ব হ্যারাস করছে কারণ আমাদের তো আজকে যাওয়ার আছে আর উনি এখন বলছেন যে অত টাকা না দিলে উনি যেতে চাইবে না ঠিক আছে দাদা আপনি একটু তাহলে ওনাকে ফোন করে একটু জানিয়ে দিন যে কালকে আপনার সাথে আমার কথা হয়েছে আপনি সেই মতো একটু যদি বলেন ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে